হ্যাঁ আমি এরকম পারিবারিক রেসিপি রয়েছে যেটি প্রজন্মের মধ্য দিয়ে চলে গিয়েছে আমাদের বাড়িতে যে শুক্ত রান্না হয় সেটার কিন্তু স্বাদ খুবই সুন্দর এবং সেটা আমার ঠাকুমা খুব ভালো করতো এখন আমার মাও সেটা খুব ভালো রান্না করে এবং সেটা আমিও খুব ভালো রান্না করতে পারি এটা আমাদের পরবর্তী প্রজন্ম ধরে হয়ে এসেছে আমাদের বাড়িতে এই শুক্ত রান্নার স্বাদটা কিন্তু খুব আলাদা না এবং এটা যারা হ্যাঁ আমি শেয়ার করতে পারবো আপনাদের সাথে এটা আমাদের বাড়িতে যারা আসে তাদেরকে এটা কিন্তু আমরা রান্না করে খাওয়াই এবং সবাই কিন্তু খেয়ে বলে যে হ্যাঁ খুব সুন্দর রান্না হয়েছে এবং যে করেছে তার প্রশংসা করে এ এবং এই যে রান্নাটা এই রান্নাটা কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম ধরে হয়ে এসেছে এই রান্নার স্বাদ কিন্তু খুব সুন্দর হয়ে থাকে এবং এই রান্না যে একবার খায় সে কিন্তু বারবার খেতে চায় আই আর এই রান্নার স্বাদ কি ভোলার নয় খুব সুন্দর হয়ে থাকে আর এই রান্না কিন্তু সবাই এরকমভাবে রান্না করতে পারে না বা সবার হাতের রান্না তো সমান নয় কিন্তু আমাদের পরিবারের এই যে প্রজন্ম ধরে হয়ে এসেছে এই শুক্ত রান্নাটা কিন্তু খুব সুন্দর হয় এবং যারা খায় তারা খুব সুন্দরই বলে থাকে